আমার এলাকাতে আমি ছোটো ছোটো ডোবা বা খানাতে যেখানে জল জমে থাকতো সেখানে মাছ ধরতে বলতে কই মাছ মাগুর মাছ শোল মাছ ধরেছি এখানে সব থেকে দাম বেশি বলতে মাগুর মাছ এবং কই মাছের শোল মাছ তো দাম বেশি কিন্তু এগুলো শোল মাছ একটু কম দামে হতে পারে কিন্তু কই মাগুরের দাম আছে প্রচুর আমি সবচেয়ে মাছ ধরেছি কই মাছ এবং শোল মাছ সবথেকে বেশি মাছ ধরেছি সেগুলোর মাছ ছিলো সেই মাছগুলোর দাম ছিলো কই এবং শোলের দাম ছিলো কই শোলের থেকে কইয়ের মাছের দাম ছিলো আড়াইশো তিনশো টাকা কিলো ছিলো কই মাছের দাম এবং শোল মাছের দাম দেড়শো টাকা টাকা কিলো ছিলো যেমন ছোটো ছোটো বর্ষাতে ছোটো ছোটো ডোবাগুলো খানাতে যে জল জমে থাকতো সেখানে বড়ো বড়ো পুকুর থেকে মাছগুলো ওখানে উঠে যেতো আমরা কী করতাম ওখানে গিয়ে আমরা সবাই নেট বা কোনো জাল টাল নিয়ে গিয়ে ধরতাম মাছগুলো এলাকা থেকে সংগ্রহ করতাম আমরা খুবই মজা পেতাম ছোটো ছোটো ভাই বোনেরা সবাই মিলে যেতাম অনেক সময় রুই কাতলা মৃগেল এগুলোও পাওয়া যায় কিন্তু শোল চ্যাং কই এগুলো একদম কমন সব সময় আমরা পেয়ে থাকি এগুলো এখানে সব থেকে বেশি দামি বলতে মাগুর এবং কই মাছটাকেই বোঝায় শোল মাছটা একটু দাম কম থাকে